অনেক গ্রামের লোকেরাও খেলাধুলা করেন তাঁরা খেলাধুলা করে এবং তাঁরা স্টেট লেভেলেও পৌঁছে যান তার মাধ্যমে তিনি গ্রামে কোচিং সেন্টার বা খেলাধুলা করার বাচ্ছাদের জন্য কোনো সাহায্য নেই তাও তাঁরা খেলাধুলা করে বাইরে গিয়ে স্টেট লেভেল এ পৌঁছে যান তারপর তারপর তাঁরা সেখানে কোচিং গ্রামে কোচিং সেন্টারে খুলে বাচ্চাদের ট্রেনিং দিতে পারেন বা বড়োলোকেদের ট্রেনিং দিতে পারেন এইভাবে গ্রামের লোকেদের অনেক সুবিধা হচ্ছে খেলাধুলার দিক দিয়ে